প্রযুক্তি এবং বহির্বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করার অভিপ্রায় নিয়ে এমন কোনো ট্রিপ আমি কখনও নিইনি আর সত্যি বলতে কি আমি একটু সমুদ্রে যাই পাহাড়ে দু একবার গিয়েছি আমার সমুদ্র ভালো লাগে নদীর পাড় ভালো লাগে এগুলোতে আমি টুকটাক ঘোরাঘুরি করি বা কলকাতাতেও আমি গিয়েছিলাম আমি এমন কোনো জায়গায় সেভাবে আমি ঘুরিনি আমার বাড়িতে আছে হাজব্যান্ড আছে পরিবার আছে তারাও বারণ করে তো আমি মানে দুঃসাহসিক কোনো ট্রিপ কখনও নিইনি তো সেই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা থাকারও কথা নয় আর যারা নেয়নি তাদেরও এমন কিছু অভিজ্ঞতা হয়তো থাকার কথা কিন্তু আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই সেরম কোনো জায়গায়ও আমি যাইনি যে কারণে আমি কোনো অভিজ্ঞতা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আমি বলতে পারবো না